হ্যাঁ অবশ্যই আমি পাঁচটি রাজ্যের নাম বলতে পারবো এবং আমাদের দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজ্য হচ্চে রাজস্থান এবং তারপরে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট ছত্তিশগড়